আমার পোলট্রির ব্যবসা নেই তবে মুরগি ঘরে আমি চাষ করি এবং তাদেরকে ওই ঘরে যে গম তুষ থাকে এগুলো দিয়েই তাদেরকে হচ্ছে কি খেতে ফেতে দিই ঘরে দুটো ভাত টাত বেশি হলে সেই দিই হ্যাঁ এভাবেই দেখাশোনা করি তবে ঘরে আমার ক গোটা কত মুরগি আছে ওই ছ সাতটার মতো সেরকম তাদেরকে দেখাশোনা করি ও এবং তারা ডিম দেয় ডিমগুলো বিক্রি করি হুম এরকম ব্যাপার আর খাওয়াই ম্যাশ ফ্যাশ খাওয়াই অল্প করে এবং মোরগগুলো বড় বড় মতো

তবে জবাই করা মাংস নয় জবাই জবাই করিনি বা ঘরেও খাইনি বিক্রি করি